বাইক চালানো তেস তেমন অনুপ্রেরণা বলতে আলাদা কেউ করে নি বাইক চালানোর অনুপ্রেরণাটা আমার এসছে বাইক থেকেই যেমন বাইকের যে একটা স্মুথ সাউন্ড এবং বাইকের যে গতি এটাই আমাকে অনুপ্রেরিত করেছিলো সেই ছোটোবেলা থেকে যেমন তখন তো হাতে বাইক ছিল না সেই মুখে ভ্রু ফ্রু আওয়াজ করতে করতে দৌড়ানো এবং সেই স্মুদলি সবার আগে পৌঁছে যাওয়া সময়ের আগে পৌঁছে যাওয়া এই জিনিসটি আমায় অনুপ্রেরিত করেছিলো বাইক চালাতে এবং এটা একটা ভালোবাসা রূপে এখন দাঁড়িয়েছে যে বাইক থাকলে কোনো সময় আমাকে মানে সময়ের চিন্তা করতে হয় না সময়ের আগে পৌঁছে যাওয়া এবং বাইক নিয়ে বিভিন্ন দূর দুরান্তে চোখের নিমেষে চলে যাওয়া ঘুরতে যাওয়া বাইক নিয়ে ঘুরতে যাওয়া বাইক নিয়ে কাজে যাওয়া এটা একটা আলাদা ভালোবাসা এবং এই ভালোবাসাটা একটা আলাদা রূপ বলা যেতে পারে তো এই বাইক দেখেই আমার বাইক চালানো শুরু এবং বাইক চালানো শেখা সম্পূর্ণটাই বাইক থেকে আলাদা কোনোভাবে অনুপ্রেরিত হয়ে নয় বাইক থেকেই আমি অনুপ্রেরিত হয়েছি বাইক চালানো এবং বাইক চালানোটা এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে এবং এখনোও ভগবানের ইচ্ছায় খুব ভালো বাইক চালানোর অভিজ্ঞতা আমার হয়েছে অনেক দূর দুরান্তে বা বাইক নিয়ে আমি ঘুরতে গেছি এবং কাজের সূত্রেও বাইক নিয়ে অনেক দূ দূরে গেছি আমার বাইক চালানোটা বলতে একটা স্মুদ সাউন্ড এবং স্মুদ গতি